হুম কে বলছেন আচ্ছা বলুন

হুম হুম হুম হুম দেখুন আমি আগে বলি সাপে কামড়েছে এটা দেখেছে তো আচ্ছা দেখেছে এ এ দুটো দাগ হয়েছে আচ্ছা দুটো দাগ হওয়া মানে হচ্ছে একটা এটা বিষধর সাপে কামড়েছে আর যদি দাঁত বসে থাকত চারদিকে তাহলে সেটা এমনি নর্মাল সাপে কামড়েছে তাতে বিষ হয় না কিন্তু এক্ষেত্রে আপনাদের সরাসরি আলোচনা করে নিন সরাসরি এখানে যে চন্দননগর আছে চুঁচুড়া আছে ওখানে বাগনান আছে সদর হসপিটালে ডায়রেক্ট নিয়ে চলে যেতে বলুন কেননা এই সব ঝাড়ফুঁক রোজা তাবিজ কবজ এই সবে একদম না বলতে বলুন হ্যাঁ হ্যাঁ না না ভয় ভয় তো দেখালে হবেই না সাহস দিতে হবে হ্যাঁ সোজাসুজি নিয়ে চলে যান গাড়ি ফাড়ি করে একদম দেরি করলে হবে না আর কোনো জায়গা এখন সব বাঁধন ফাঁধন দিচ্ছে তাতে করে অসুবিধে হবে বাঁধন দেওয়া একদম যাবে না বাঁধন দিতে বারণ করবেন আর নর্মালি যেন থাকে সাহস জোগাতে থাকুন হ্যাঁ তাহলে এবার

হ্যাঁ ভয় খাওয়ার কিছু নেই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে চলে যান নিয়ে যেয়ে একদম এমারজেন্সি ওয়ার্ডে নিয়ে চলে যাবেন ওখানে ওই বাগনানে যদি যান বাগনানে হসপিটালে ওই তন্ময় পাল আছে ডাক্তার আছে আজকে থাকবে তো হ্যাঁ ওই ও সরাসরি ওখানে বলবেন যে তন্ময় পাল কে আছেন আমার নাম করলে ওখানে নিয়ে চলে যাবেন ও সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করবে ওগুলো ফেলে রাখা যাবে না হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে